আমি ডেলিভারি অ্যাপ ফ্লিপকার্ট থেকে অর্ডার জামা একটা পোশাক অর্ডার নিয়েছিলাম তো সেটা দেখিয়েছিলো ভালো রং চকচকে এবং খুব স্টাইলিশে আধুনিকতা পূর্ণ ছিলো তো সেটা নেওয়ার পর ডেলিভারি যে বয় আছে তিনি বাড়িতে আসে এবং সেটা আমি পে করি নি তো ক্যাশ অন ডেলিভারি করেছিলাম তো উনি এসে আসার পর ডেলিভারিটা নিলাম যে পোশাকটা নিলাম তারপর সে বললো এই টাকা দিতে হবে আমি দিলাম তারপর বলছে আমাকে আরো দশ টাকা দিন আমি বললাম কেন আমি যেটা দিয়েছি যেটা এটা তো এটা কোনোভাবে এক্সট্রা চার্জ বাড়তি চার্জ তো লাগবে না আপনারকে আমি দশ টাকা বেশি দেবো কেন তো উনি তর্ক করলো এমন বললো কেন দেবেন না কেন দেবেন না কেন তো উনি এরকম বললো তো আমি বললাম কী করে দেবো আমার যেটা চার্জ আমার যেটা পোশাকের দাম আমি সেটাই দিয়েছি এটা কোনো কস্ট কস্ট কস্টলি লাগবে না বাড়তি চার্জ লাগবে না তা উনি আমি বললাম উনি বললো আমি আমি স এরকম আমি এতো দূর থেকে এলাম দশ টাকা চাইছি আমি বললাম না এই জন্য আপনাদেরকে কোম্পানি টাকা দেয় তেল দিচ্ছে তো আমার কাছ থেকে বাড়তি নেবেন কী করে তো উনি এরকম আমার সাথে এরকম রাগারাগি এবং অভদ্র ব্যবহার করেছেন তো এটার জন্য আমি অভিযোগ করতে চে ইছ অভিযোগ করতে চাই অভদ্র উনি ব্যবহার করেছেন আমি ডেলিভারি যে সংস্থা আছে ফ্লিপকার্ট আমাদের এখানে যেখানে মাল ডেলিভেরি এখানে স্টকিং করা হয় সেখানেও আমি অভিযোগ জানাতে চাই তো উনি এরকম অভদ্র ব্যবহার করেছেন এর পরবর্তীতে যেন না করে সেটা সেটা সতর্ককও ওঁকে হতে হবে তো সেজন্য আমি অভিযোগ করতে চাই ওঁর বিরুদ্ধে তো উনি যদি এরকম আমার সাথে করে সবার সাথে যদি এরকম করতে থাকে তাহলে তো এটা খুব খারাপ মানুষ তো আর অর্ডার করবে না মানুষ সময় সাপেক্ষ এখন কম সময় তাই সবাই যেটা পছন্দর মতন সেটার করে জামা কাপড় বলুন পোশাক বলুন এই খাবার ইলেকটোনিক্স যন্ত্র বিভিন্ন রকমের জিনিস অর্ডার করে তা ডেলিভারি বয় বা যারা আসে তারা যদি এরকম অভদ্র করে মানুষ তো তাদের কাছে বিশ্বাস করবে না তাদেরকে শা পানিশ শাস্তিমুলক ব্যবস্থা নিতে হবে তো এই ব্যাপারে আমি তার বিরুদ্ধে অভিযোগ করতে চাই সংস্থাকে এটাই আর কি